আমি আমার এলাকার হাসপাতালে অতিরিক্ত ভিড় ভিড়ের সম্মুখীন আমি হয়েছি আমি একবার আমার ছেলেকে নিয়ে হাসপিটালে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো আমি অনেকের পনের জনের পরে লাইন দিয়ে দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি দু ঘন্টা ধরে দাঁড়ানোর পর ডাক্তারবাবু একবার টিফিন খেতে গেলেন ওই সময় আমি ছেলেকে নিয়ে ঢুকি তখন আবার একটু দাঁড়াতে হলো সেই সময় আমার ছেলের খিদে পেয়েছে আমি খাবার দিতে পারছি না লাইন ছেড়ে যেতেও পারছি না এই রকম অসুবিধাতে পড়ে গেছি নিজেরও মাথা ঘোরাচ্ছে রোদের মধ্যে আর ঠিকমতো জলও পাচ্ছি না জলও কম নিয়ে গিয়েছিলাম ছেলে জল চাইছে জলও দিতে পারছি না এতো কষ্টের মধ্যে আমাকে ডাক্তার দেখানোর জন্য দাঁড়াতে হয়েছে তাই আমি লাইন দিয়ে এতো কষ্টের মাঝেও আমি দাঁড়িয়েছিলাম যাদের সময় মতো চিকিৎসার দরকার যাদের এমার্জেন্সি আছে তারাও লাইন দিয়ে দিয়ে ভালোভাবে চিকিৎসা ডাক্তারবাবুর কাছে পাচ্ছে না সময়মতো যে রুগির এমার্জেন্সি খুব তাড়াতাড়ি তাকেও দাড়িয়ে থাকতে হচ্ছে তাকেও ঠিকমতো পৌঁছতে পারছে না তার ফলে দেরি হয়ে যাচ্ছে রোগীর সমস্যা হচ্ছে এবং তাদের কষ্ট হচ্ছে যেগুলো বয়স্ক মানুষ বৃদ্ধ তাদেরও খুব কষ্ট তাদের বাড়ির লোক নিয়ে যেয়েও এই রোদের মধ্যে তাদেরকে নিয়ে বসে আছে তাদেরও কষ্ট এই পরিস্থিতির সম্মুখীন আমি হয়েছি এবং আমার ছেলেকে নিয়ে আমি সেদিনেই ডাক্তার দেখিয়েছি কেননা আমি আর পরের দিনে যেতে পারবো না যেতে গেলে আমাকে আবার আমার দূরে বাড়ি আমাকে আবার সেখান থেকে অনেকটা যেতে হবে বাড়িতেও কাজ আছে তাই এই সম্ পরিস্থিতির সম্মুখীন আমি হয়েছি